বলছি এটা কি শিবপুর মন্দিরতলা স্টল ফুচকা টুচকা বেচেন তো দিদি

হ্যাঁ আপনার ফুচকাটা ভালো যথেষ্ট আচ্ছা যাই হোক ওই আমার এই পঞ্চাশ পিস মতো ফুচকা দিতে হবে আর ওই যে অরহর ডালের যে বড়াটা করেন দারুণ ওটা খুব সুন্দর টেস্টি টেস্টি আসলেই ভালো আমি সব্বাইকে বলেছি হ্যাঁ কেন যাই হোক আপনি যদি একটু গুছিয়ে দেন হ্যাঁ তালে আমি আপনার ফোন আপনার ফোন আপনার ফোন আপনার ফোনপে আছে তো হুম ফোনপে আছে আমি ফোন পেতে পয়সাটা মেরে দিচ্ছি হ্যাঁ আপনি তালে আমাকে ওই পঞ্চাশ না আপনি একটা কাজ করুন ওই ষাট পিস মতো ফুচকা দেন আর ওই বড়া কতো করে শ ওটা আচ্চা ঠিক আছে তালে ওইটা তিনশো দেবেন খনে হ্যাঁ তালে তিনশো আট পিস বলছে একটা কথা বলছি যে পাঁচ ছজনের মোটামুটি তিনশো বড়াতে হয়ে যাবে না একটু বেশি দিলে ভালো হবে আচ্ছা তালে এক কাজ করুন চারশো দেবেনখন হ্যাঁ তাহলে অষ্টআশি টাকা এই দশ টাকার ফুচকা কটা আচ্ছা ছটা তালে আপনার পঞ্চাশ টাকার তাহলে সেইভাবে একটু গুছিয়ে দেবেন আর দু একটা ধরে টরে দেবেন একটু হ্যাঁ আপনার কাছে তো প্রতিদিন খাই আপনি তো জানেন আর একটু বাদাম টাদাম দিয়ে ভালো করে শুনুন ওই যে সিদ্দ লঙ্কা সিদ্দ লঙ্কা একটু দেবেন হ্যাঁ আলাদা একটু দেবেন আর ওই মানে ওর নাম কী বলে ওই একটু বাদাম টাদাম ভালো করে দেবেন একটু হুম একটু ভালো করে গুছিয়ে দেবেন তাতে যেন সবাই ভালো বলে আমার বন্ধু বান্ধবরা যে বাহ মানে কদমতলার হাওড়ার কদমতলার ফুচকাটাও অত্যন্ত ভালো একটু গুছিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে